ভারত সরকারের যে উদ্যোক্তা রয়েছে তারা যুব সমাজকে উন্নত করার জন্য সে লোনের ব্যবস্থা করছে ব্যাঙ্ক থেকে নানা ধরনের লোন পাওয়া যাচ্ছে যেমন কৃষি লোন পড়াশুনার জন্য লোন সেই সব লোন নিয়ে তারা ব্যবসা করছে আর সেই ব্যবসাটা করার জন্য যে সমর্থন চাই সেই সমর্থনটা পাওয়ার কারণেই তারা হচ্ছে যে এই লোনের ব্যবস্থা করেছে যেমন হচ্ছে যে আবার কিছু কিছু এই যে পড়াশোনার জন্য যে লোনটা দিচ্ছে এই যে কৃষি ব্যবস্থা কৃষি ব্যবস্থা যাতে উন্নত হয় সেই কারণে পড়াশোনা করে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে কোন রাসায়নিক ব্যবহার করলে যে ভালোভাবে কৃষির ফসল ফলবে সেইটাও দেখছে তারা সেই কারণে ভারতবর্ষের উন্নতি ঘটছে উন্নতি হবে আর সেই কারণেই ব্যবসার সমর্থন করে আর ব্যাঙ্ক থেকে লোন টোন দিচ্ছে